মাছ ধরার বিষয়গুলি হলো মাছ ধরতে ভয়ের দিক আছে মৃত্যুর কারণও আছে ওখানে সাপ থাকে সাপ পোকা মাকড় এমন এমন এমন পোকা আছে যেটা কামড়ালে মানুষের মৃত্যুর কারণ হয়ে যায় যেটা যারা জাল পাটা ধরে মাছ মারে সেটা সবাই জানে ওরাই জানে আর যারা ঝাল পাটা ধরে না মাছ মারে না নদীতে নদীতে দু নদীতে খালে বিলে নামে না তারাল এই সব জানে না যারা মাজ মারে তারা এই সব জানে এই সব কামড়ালে তারাও ওদের দিক থেকে খুব ভয়তে ভয়তে থাকে ভয়েতে ভয়েতে থাকে পোকা মাকড় এসে যদি কামরায় বাগ সাপ সাপ পোকা মাকড় সেই জন্য ওরা পিছিয়ে পিছিয়ে থাকে বোট নিয়ে যায় নৌকা নিয়ে যায় মাছ মারতে